হ্যালো হ্যাঁ এটা কি পুষ্পা স্টেশেনারি দোকান হ্যাঁ বলছি ম্যাডাম যে আমার না কিছু জিনিসপত্র লাগতো যেরকম ধরুন ব্যাগ জলের বোতল টিফিন কৌটো আঁকার খাতা কিছু এমনি লেখার খাতা কালার পেন্সিল এগুলোর জন্য কীভাবে পোঁছে মানে পাওয়া যাবে জিনিসগুলো আমি একটা গ্রামে থাকি এই গ্রামটার নাম হচ্ছে অচিনপুর পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে

হুম আচ্ছা আচ্ছা এখানে কি একটা করেই অর্ডার দেওয়া যাবে নাকি একসাথে অনেকগুলো নিতে হবে না না একটা জিনিসের কথা বলিনি আমি ধরুন দশ রকমের জিনিস নিলাম সেগুলো যদি একটা একটা করে নিই তাহলে কি হবে সেটাই আমি জানতে চাইছি আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে একটু কিরকম কি খরচা পড়বে যাতায়াতের জন্য আলাদা করে কি কোনো খরচা দিতে হবে আচ্ছা মানে নব্বই শতাংশ টাকা আপনাকে দিয়ে দিতে হবে আগে বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ কি কি মাল নোবো সেটা একটু নোট করে নিন

হ্যাঁ ম্যাডাম সবই তো বুঝলাম কিন্তু আমি তো ম্যাডাম লেখাপড়া সেরকম জানি না যে আপনি বললেন হোয়াটসঅ্যাপে পাঠাতে ওটাতো আমি পাঠাতে পারবো না আচ্ছা ঠিক আছে ম্যাডাম হ্যাঁ রাখছি